ভারতীয় সমাজে ধর্মের একটা বড়ো ভূমিকা রয়েছে কেন না ভারতে বেশিরভাগ খবরে যেখানেই দেখবেন শুধু ধর্ম নিয়ে চারিদিকে সংঘর্ষ লেগেই রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ বাস করে যেমন পশ্চিমবঙ্গের মধ্যে যদি ধরা যায় তাহলে হিন্দু মুসলমান এরা একসাথে মিলেমিশে বসবাস করে তাছাড়াও আমাদের ভারতে আরো আছে যেমন শিখ জৈন এছাড়াও বৌদ্ধ এসব বিভিন্ন রকম ধর্মের মানুষ একসাথে বাস করে তাছাড়াও আরেকটা ধর্ম আছে যেটা অনেকদিন থেকে আছে যারা বিভিন্ন জায়গায় রয়েছে সেটা হল খ্রিস্টান ধর্ম আমার মোটামুটি সব ধর্মই ভালো লাগে সবথেকে আমার হিন্দু ধর্ম ভালো লাগে কারণ আমি নিজেই হিন্দু হিন্দু ধর্মের যে বারো মাসে যে অনেক ধরনের পুজো হয় বিভিন্ন রকম পুজোতে যে মজা হয় আনন্দ হয় এবং প্রচুর স্কুলে ছুটিও পড়ে তো এই জন্য আমার বাঙালিদের যে হিন্দুদের যে হিন্দু ধর্ম এটা খুব ভালো লাগে তাদের মধ্যে যে বিভিন্ন অনেক রকম ঠাকুর আছে প্রভু ভগবান আছে তাদেরকে মানি আমি খুব এবং তাদেরকে আমি খুব ভালোওবাসি এবং এর মধ্যে যে গীতা আছে গীতা পড়তে খুব ভালো লাগে কারণ গীতার মধ্যে যে বাণীগুলো আছে কৃষ্ণের সেগুলো মানুষের সত্যি জীবনে অনেক কাজে লাগে